হ্যাঁ আমি নিজের ফল এবং সবজি বাড়ানার বারবারই চেষ্টা করি আমার একটা ভালো বাগান আছে সেইখানে আমি ফল গাছ এবং কিছু সবজি লাগাই সবজিকে আমি শীতের সবজি লাগাই তাতে ম্যানকোযেব দিই এবং ফলেও দিই আমি নানারকম ওষুধ দিই এবং তাতে আলুও লাগায় আলুও অ্যান্ট্রাকল ম্যানকোযেব দিই এবং এতে আমার খুব ভালো হয় কারণ বাইরের ফল খেলে বিষ খাওয়া ও তো বিষ দিয়ে পাকানো হয় এবং কম সময়ে ফল বড়ো হয়ে যায় ওতে নানারকম ওষুধ প্রয়োগ করা হয় কিন্তু আমরা যেটা বাগানে লাগাই সেটাই কোনও আমরা ওষুধ দিয়ে চাষ করি না সেটাই এমনি থেকেই হয় সামান্য কিছু আমরা ম্যানকোযেব স্প্রে করে দিই এতে আমাদের ফল ভালো হয় এর থেকে আমি জানতে পারি যে নিজের বাগান তৈরি করে তাতে কিছু ফল এবং সবজি লাগান যেটা নিজেদের শরীরে খেলে শরীর সুস্থ এবং সবল থাকবে তাই আমাদের প্রত্যেকেরই উচিত বাড়ির উঠোনে কিছু ফল এবং সবজি লাগানো অবশ্যই উচিত